হ্যালো হ্যাঁ এই তো অফিস থেকে বেরোবো হ্যাঁ আমাদের এখানেও তো লোডশেডিং হয়ে গেছে কাজ করতে পারছি না ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে হুম হ্যাঁ কোনও বাস ধরেই যাবো মা গো তাহলে বাড়িতে গিয়ে জল টল পাবো তো না কি জল নেই একদম আমার একটু বোধহয় সময় লাগবে অন্ধকারে আস্তে আস্তে যাবো তো কী যে হচ্ছে খালি কারেন্ট যাচ্ছে ভালো লাগে না এই সময় গরমের মধ্যে এসি ছাড়া থাকা যায় এসি ফ্যান ছাড়া হুম হুম ঠিক আছে আমি আস্তে আস্তে যাচ্ছি আমি দিয়ে হ্যাঁ তুমিও সাবধানে থাকো দেখো আবার কোথাও ওই এ গুঁতো টুতো খেয়ো না অন্ধকারে হুম আচ্ছা ঠিক আছে আমি রাখছি আসছি আমি রাখো